আমি মনে করি সমস্ত শিক্ষিতরা সমস্ত নীতি কোনোদিনই মেনে চলেন না কারণ অনেক শিক্ষিতই এমন রয়েছে যারা জেনে শুনেও সব ভুলগুলি করে থাকে এমন অনেক আইনজ্ঞ রয়েছে যারা নিজেরাই আইন ভঙ্গ করে থাকে এমন অনেক উকিল রয়েছে যারা অনেক আইনের বিরোধী কাজ করে থাকেন পুলিশকর্মী যারা আইনের রক্ষক হয় তারাও জেনে শুনে আইন ভেঙে থাকেন এবং যারা মাষ্টার আমাদের শিক্ষক মহাশয় রয়েছেন তাদের তারা হচ্ছেন আমাদের আদর্শ তাদের দেখে আমরা শিখবো তারা এতো শিক্ষিত হওয়ার পরেও তারা অনেক ভুল করে থাকেন